মুর্শিদাবাদ এলাকায় ভ্রমণ করতে কিছু জনপ্রিয় স্থান রয়েছে সেগুলি পর্যটকরা সাধারণত বেড়াতে আসে এখানে কিছু উল্লেখযোগ্য স্থান হাজারদুয়ারি হাজারশাহ মসজিদ এটি একটি ঐতিহাসিক মসজিদ বা মুর্শিদাবাদের সংস্কৃত অংশ এর হস্তশিল্প দার্শনিক নবাবদের আলিবর্দি খাঁ এর একটি গুরুত্বপূর্ণ ধার্মিক স্থান এবং আলিবর্দি খানের স্মৃতি নির্মিত ফারাক্কা ব্যারেজ এটি একটি বিশাল জলপ্রপাত জলপথ যা গঙ্গা নদীর উপরে নির্মিত এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও পাখি পর্যবেক্ষণের সুযোগ রয়েছে কটকল দীঘা কলা দীঘা এটি একটি প্রাকৃতিক দীঘা যেখানে নৌকা চলা চালানোর সুযোগ এবং শান্ত পরিবেশ রয়েছে জঙ্গিপুরে দুর্গা

এটি ঐতিহাসিক হস্ত নির্দিষ্ট যা পর্যটকদের আকর্ষণ করে সিউরি মন্দির এটি একটি বিখ্যাত মন্দির যেখানে অনেক ভক্ত আসেন গঙ্গা তীরে বিচিত্র দৃশ্য গঙ্গা নদীর তীরে সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা এখানে আসেন বিশেষ করে সূর্যাস্তের সময় এই স্থানে বা স্থানগুলি পর্যটকদের বিভিন্ন সাংস্কৃতিক ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন স্থানীয় খাবার ও সংস্কৃতি দেখানোর জন্যই এইসব স্থানীয় খুব উপযুক্ত গঙ্গা তীরের মাঝে গঙ্গা তীরের মাঝে সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা আসে নৌকো করে বেড়াতে যায় বলে